পশ্চিম মেদিনীপুর জেলা প্রধানত কুটির শিল্পের জন্য এখনো বিখ্যাত হয়ে আছে এবং এই কুটির শিল্পর হাত ধরেই এর খ্যাতি অনেক বেশি অর্থনৈতিক চালক হিসাবে এখানে কৃষিজ ফসল যেমন ধান সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম জেলা পশ্চিমবঙ্গের মধ্যে এছাড়াও এখানে বিভিন্ন ধরণের কারখানা সিমেন্টের কারখানা এবং বিভিন্ন এনজিও সংস্থা গড়ে উঠেছে এছাড়াও মৌমাছি প্রতিপালন এবং শাল পাতার প্লেট এখানে তৈরী হয় এইজন্য শালবনি এখানে বিখ্যাত একটি জায়গা এবং এইখানে শাল গাছের বিভিন্ন প্রকার সামগ্রী এইখানে তৈরি হয় শালপাতা শাল কাঠ এবং শাল গাছের আঠা থেকে যে ধুনো সে এখানেই এখানেই তৈরি করা হয়